মাছ ধরা শিখেছি বলতে দেখো এইগুলো কী ওদের সঙ্গে যেতে যেতে নিয়মগুলো শিখতে শিখতে এইভাবে আমরা শিখে ফেলেছি মাছ ধরা আর ছোটবেলা থেকে বলতে না একদম ছোটবেলা থেকে আমরা মাছ ধরা শিখিনি আমরা মাছ ধরা শিখেছি মোটামুটি ধরে নাও ওই ষোলো সতেরো বছরের পর থেকে হ্যাঁ যখন থেকে ওই বিভিন্ন প্রাপ্তবয়স্কের আগে থেকে বা প্রাপ্তবয়স্ক হব হব সময় থেকে তো ওই সময়ই বাবা কাকাদের সঙ্গে যেতে যেতে আর কি মাছ ধরার একটা নেশা বলতে পারো এখন পেশা প্লাস অন্যান্য এই সব কাজের উপর দাঁড়িয়ে পড়েছে তো এইটাই চলছে আর বড়দের কাছ থেকে কী কী কৌশল কৌশল বলতে আমরা কী কী ভাবে ধরতে হয় কীভাবে কত কোন সময় ধরতে হয় কীভাবে বুঝব কোন এলাকায় মাছের পরিমাণ বেশি হতে পারে এই সবই আর কি শেখা